হ্যাঁ আমি গেম খেলা শুরু করার পর থেকে গেমিং ইন্ডাস্ট্রিতে অনেক উন্নত হয়েছে যেরকম আগেকার গেমিং প্রসেসারগুলো অতোটা উন্নত মানের না থাকলেও যতো দিন গেছে বিভিন্ন রকম গেম ইন্ডাস্ট্রিতে এসছে তার প্রসেসার ফিচারগুলো এবং খেলতেও খুব ভালো লাগজে এবং রিয়ালেস্টেক ব্যাপারটা রয়েছে তার মধ্যে আগেকার গেমগুলো যেমন সাবওয়ে সারফার টেম্পেল রান লুডো ফিফা ফুটবল বিভিন্ন রকম গেম ছিলো সেগুলো খেলতে যতোটা না ভালো লাগতো তার থেকে এখন দিন যাওয়ার পর যতো গেমগুলো এসেছে যেমন পেস মানে ই ফুটবল ফিফা ফুটবল বি জি এম আই পাবজি বিভিন্ন রকম যে গেমগুলো এসেছে সেগুলো খেলেও খুব মজা লাগজে এবং রিয়্যালেস্টিক ব্যাপারটা রয়েছে বিভিন্ন রকম ফিচার অ্যাড হয়েছে তার মধ্যে খেলতে খুব ভালো লাগে আর আর আগের যেমন আগেকার গেমগুলো ছিলো অ্যাংরি বার্ড বিভিন্ন রকম গেম দিনের মানে যতো দিন গেছে বিভিন্ন রকম আরো উন্নত হয়েছে গেমিং ইন্ডাস্ট্রি যেমন ই ফুটবল প্রনামী থেকে পাব্লিশড হয়েছে বি জি এম আই লাইট স্পিড থেকে পাব্লিশড হয়েছে বিভিন্ন রকম গেমিং কোম্পানি থেকে এসব বড়ো বড়ো গেম পাব্লিশড হয়েছে বা তৈরি হয়েছে খেলতেও খুব ভালো লাগছে ইন্টারেস্টিং লাগছে রিয়্যালেস্টিক ব্যাপারটাও রয়েছে যারা ফুটবলপ্রেমী মানুষ বিভিন্ন রকম ফুটবলের গেম খেলছে তারা রিয়্যালেস্টেক ব্যাপারটা পারছে রিয়েলের সাথে তাদের ম্যাচ পাচ্ছে অনেকটা বিভিন্ন রকম প্রসেসার অ্যাড হয়েছে বিভিন্ন রকম ফিচার অ্যাড হয়েছে বিভিন্ন রকম গ্রাফিক্স রয়েছে ভালো মতোন যাতে খেলতে আরো ভালো লাগছে